আমরা সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট এবং যে মাজনটা ব্যবহার করি এবং যে ব্রাশটা যে ব্যবহার করি সেই ব্রাশটা হচ্ছে বিজ্ঞানের অবদান এবং এই বিজ্ঞানের অবদানের জন্য আমরা রয়েছি এরপরে সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমরা চা খাই সেই চা টাও বিজ্ঞানের আবিষ্কার আমরা বিজ্ঞানের আবিষ্কার ছাড়া এক মুহুর্ত নড়তে চড়তে পারবো না এবং বিজ্ঞানের আবিষ্কার নিয়ে আমরা সব কিছু কাজকম্ম করি আমরা যে বাসে চাপি গাড়িতে চাপি সেটাও হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার আগে মানুষ পায়ে হেঁটে যেতো এখন মানুষ পায়ে হেঁটে যায় না মানুষ এখন বাসে করে যাচ্চে অতি দুতগামী জিনিসে যাচ্ছে বিমানে উঠছে বিমানে চাপছে প্রতিটা জায়গায় চাপছে এগুলো সব হচ্ছে কি না বিজ্ঞানের অবদান এছাড়া আমরা যে আজকে নানা রকম ভাত খাচ্ছি নানা রকম যে মশলা ব্যবহার করছি সেগুলো সব বিজ্ঞানের অবদান এই যে ওষুধ হচ্ছে আগে বহু মানুষ মারা যেতো এখন অনেক জীবনদায়ী ওষুধ বেরিয়েছে ইঞ্জেকশান বেরিয়েছে এগুলো সব হচ্চে জীবনদায়ী যে ওষুধ বেরোচ্ছে সব হচ্চে বিজ্ঞানের অবদান এছাড়া আমরা যে শীতকালে যে এতো দামি দামি পোশাক পরছি বা গরমকালে গরমের মতো করে যে পোশাক পরছি সেগুলো সব হচ্ছে বিজ্ঞানের অবদান আজকে বিশ্ববিদ্যালয়ে মানুষ যে গবেষণা করছে বিভিন্ন রকম যে এতো বড়ো বড়ো স্থাপত্য এবং বিল্ডিং হচ্ছে এসব বিজ্ঞানের অবদান গরমকালে প্রবল গরমে হাত থেকে বাঁচার জন্য মানুষ ব্যবহার করছে এয়ার কন্ডিশান প্রবল শীতের হাত থেকে মানুষ বাঁচার জন্য ব্যবহার করছে হিটার এগুলো সব হচ্চে বিজ্ঞানের অবদান এছাড়া বিজ্ঞানের অনেক অবদান রয়েছে এর মধ্যে কিছু মানুষ বিজ্ঞানের এই অবদানকে খারাপভাবে ব্যবহার করছে যেমন হচ্ছে পারমাণবিক বোমা তৈরি ইত্যাদির ক্ষেত্রে আমাদেরকেই দিনের শেষে ঠিক করে নিতে হবে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ছাড়া আমরা এক পা চলতে পারবো না তার কারণ হচ্চে আগে মানুষ বহু রোগে মারা যেতো কিন্তু এখন মানুষ সেসব ক্ষেত্রে আর মারা যায় না কারণ হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার এছাড়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ আগে চিঠি পাঠাতো কিন্তু বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষ যে ফেসবুক ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে সেই চিঠি পাঠিয়ে দিচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের জয়যাত্রা তো সেদিনই শুরু হয়েছিলো যেদিন থেকে মানুষ আগুন আবিষ্কার করে ব্যবহার করতে শিখলো আগুনের ব্যবহারই হচ্ছে মানুষের জীবনকে বদলে দেয় এরপরে মানুষের চলে এসছে এখন হাতে অত্যাধুনিক অস্ত্র মোবাইল এই মোবাইলের মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে কথা বলা থেকে আরম্ভ করে তার প্রয়োজনীয় সুযোগ সুবিধা সব কিছুকেই মোবাইলের মাধ্যমে সে আদান প্রদান করতে পারে এছাড়াও বিজ্ঞানের অনেক অভূতপূর্ব আবিষ্কার হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্য দিয়ে মানুষ দীর্ঘ দিন ধরে মিনিমাম চার থেকে পাঁচ দিন কমপক্ষে কোনো খাবারকে সতেজ রাখতে পারে এছাড়া মানুষ কোনো ঠান্ডা খাবারকে তৎক্ষণাৎ গরম করার জন্য মেশিন বানিয়েছে এছাড়া মানুষ তৎক্ষণাৎ চা বানানোর জন্য তৎক্ষণাৎ ভাত বানানোর জন্য ইলেকট্রিক হিটার বা চুল্লি এনেছে বিজ্ঞানের আবিষ্কার এখানে থেমে নেই বিজ্ঞান আরও গবেষণা করছে কী করে যে যন্ত্রগুলো বার হয়েছে সেগুলো কী করে আরও উন্নতিসাধন করা যায় এই উন্নতিসাধন করে মানুষ চেষ্টা করে যাচ্ছে কী করে কী করবো এছাড়া মানুষের বিজ্ঞানের প্রতি ভরসা রয়েছে ভবিষ্যতে বিজ্ঞান আরও অনেক কিছু আবিষ্কার করতে চলেছে বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হলো বাইক বাস এছাড়াও বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে তার মধ্যে উন্নতি করার চেষ্টা চলছে সম্পতিকালে বিজ্ঞানের চিকিৎসা শাস্ত্রে যে নতুন ভ্যাকসিনগুলো বেরিয়েছে এই ভ্যাকসিনের মাদ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে এছাড়া মানুষ এখন যে আরামদায়ক জিনিস খাট থেকে আলমারি থেকে বাসন থেকে যেগুলো ব্যবহার করছে সেগুলি সবই হচ্ছে বিজ্ঞানের অবদান এই বিজ্ঞানের অবদানকে ভুললে হবে না বিজ্ঞানের অবদানকেই বাড়ানোর জন্য বিজ্ঞানের উন্নতিকে করার জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে কীভাবে বিজ্ঞানকে আমরা আরও উন্নত করবো বিজ্ঞান ছাড়া আমরা এক পা হাঁটতে পারবো না সকালে ওঠা থেকে শুরু করে রাত্তিরে পর্যন্ত ঘুমানো পর্যন্ত প্রতিটা জিনিস যেগুলো আমি ব্যবহার করি প্রতিটা জিনিসে আছে বিজ্ঞানের অবদান সুতরাং বলা যেতে পারে বিজ্ঞান আমাদের জীবনের পক্ষে আশীর্বাদ